আমাদের ধর্মীয় উৎসবের সাথে সম্পর্কিত খাবারগুলো হল যেমন গণেশ পুজোতে লাড্ডু পিঠে পার্বণে পিঠে নবান্নতে নতুন ধানের চালের ভাত পায়েশ জন্মদিনে পায়েস পুজোতে সন্দেশ ভোগ লাগানো এছাড়াও খিচুড়ি ভোগ লাগানো এছাড়া আমাদের পুজো পার্বণে পশু ও সবজি বলি দেওয়া হয় কোনো কোনো পুজোতে পাঁঠা বলি হয় আবার কোনো পুজোতে চালকুমড়োও বলি দেওয়া হয় ইত্যাদি